লোকেরা কীভাবে এই ধর্মে তাদের বিশ্বাস প্রকাশ করে প্রধান ব্যাপার হচ্ছে মনের শান্তির জন্য মনের শান্তির জন্য এই যে আল্লা গড ভগবান এদের সবাইকে মানে কারণ আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা একজনই মানে সৃষ্টিকর্তা আছে যিনি আমাদের এই গোটা পৃথিবীটাকে চালিত করছেন তিনি ঈশ্বর গড বা আল্লা বা ভগবান এছাড়া মন্দির এবং মন্দির এবং মসজিদে যে উপাসনা করে এই মন্দির হচ্ছে একটা শান্তির জায়গা যেখানে গেলে আমাদের চিত্ত মন সবই শুদ্ধিকরণ হয় যেখানে গেলে আমারা একটু শান্তি পাবো আমাদের মানসিক শান্তি পাবো যাকে বলে মনের শান্তি পাবো ওখানে যদি আমরা যদি উপাসনা ঈশ্বরের আরাধনা করি বা আল্লার উপাসনা করি বা আল্লাকে ডাকি বা ঈশ্বরকে ডাকি তো তখন আমি যেই যেই কারণে ডাকছি সেটা আমাদের সেটা আমাদের ফলে যায় সেই কারণটা আমাদের সফল হয় যার জন্য আমরা ঈশ্বরকে খুবই মানি ভগবানকে খুবই মানি এছাড়া এছাড়া যে ভগবান কৃষ্ণের ভক্ত ভগবান কৃষ্ণের উপাসনা করা ভগবান কৃষ্ণের কাহিনি শুনলে আমাদের মনটা মানে এতোটাই শুদ্ধিকরণ হয় আমাদের চিত্তটা এতোটা মানে কি বলবো আমাদের ভালোবাসতে ইচ্ছা করে সমস্ত কিছুকে ভালোবাসতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছা করে মানুষদের ভালোবাসতে ইচ্ছা করে তো এই ধর্মের ব্যাপারে এই ভগবান কৃষ্ণের ব্যাপারে যদি আমরা অনেক কিছু জানতে পারি যে গীতা বাইবেল কোরান এগুলো পড়ে যখন আমরা অনেক কিছু জানতে পারি তখন আমরা অনেক আমাদের মনের মধ্যে অনেক রকম ধারণার উদ্ভাবন হয় যেই ধারণাগুলো আমরা কখনোই ভাবতে পারবো না কিন্তু ওইগুলো করার পর আমরা সেই ধারণাগুলো অনুশীলন করি এবং আমরা আমাদের জীবনে সেগুলো চালিত করি